আমাদের এখানে পৌরসভা থেকে বিভিন্ন রকমের কোর্স করায় যেমন টেলারিং করায় বিউটিশিয়ানের কোর্স করায় আরো সফট টয়েস শেখায় যারা ডিজাইনিং নিয়ে পড়তে চায় তাদেরও বিভিন্ন রকমের কোর্স করায় কম্পিউটার শেখায় এই যেমন টেলারিং টেলারিংয়ে যেসব যে টেলারিং শিখে এমন অনেক মেয়ে আছে যারা নিজেদের দোকান খুলেছে এমনকি পৌরসভা থেকে অনেক কাজ দেয় যাতে যা যারা গৃহবধূ হাউস ওয়াইফ যারা তা যাতে তারা নিজেদের নিজেদের পায়ে দাঁড়াতে পারে এখানে রপ্তানি বলতে এখানে আমাদের এলাকা থেকে সবথেকে বেশি ধানটা উৎপন্ন হয় আর আলু উৎপন্ন হয় এই ধান আর আলু বাইরে রপ্তানি করা হয় আর যে পর্যটন কেন্দ্রগুলো আছে এই পর্যটন কেন্দ্রগুলো থেকেও বিভিন্ন রকমভাবে উপা উপার্জন হয় যেমন যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে যেমন আমাদের বিষ্ণ কাছাকাছি যে এলাকাটা আছে বিষ্ণুপুর বিষ্ণুপুরের যে মাটির কাজ মাটির কাজ খুব সুন্দর মাটির কাজ খুব নিখুঁতভাবে মাটির কাজগুলো করে ওগুলো বাইরে রপ্তানি হয় এমনকি ওখানে যে বিষ্ণুপুরি সিল্ক যে বিষ্ণুপুরি সিল্ক তারপর ওই স্বর্ণচুর বালুচরী যে শাড়িগুলো এই এই এই শাড়িগুলো ওখানে অরিজিনাল শাড়ি তৈরি করে সেই শাড়িগুলো বাইরে অনেক দামে বিক্রি হয় সামনে শান্তিনিকেতন আছে শান্তিনিকেতনের যে বা কাঁথা স্টিচের যে কাজগুলো সেই জামার ওপর কাজ শাড়ির ওপর কাজ শাল এইসব জিনিসগুলো বাইরে বিক্রি হয় এবং এখানে যে এখানে সামনা সামনি অনেক প্রদর্শনী হয় যেমন যেমন পুষ্প পোদর্শনী পুষ্প প্রদর্শনী দু তিন দিন ধরে চলে এই দু তিন দিনের পুষ্প প্রদর্শনীর পুষ্প প্রদর্শনীতে বিভিন্ন রকমের ফুল যে ফুলগুলো আমাদের এখানে ফোটে না বিভিন্ন বিদেশি ফুল নিয়ে আসে সেগুলো আমরা দেখতে পাই এমনকি সেখান থেকে আমরা চারাও কিনতে পারি চারা কিনে বাড়িতে লাগাতে পারি এবং আমাদের এখানে যে বি ডি অফিস আছে এই বি ডি অফিসে বিভিন্ন ধরনের পুষ্প প্রদর্শনী হয় কৃষি প্রদর্শনী হয় বিভিন্ন এ আমাদের এখানকার এ আমাদের এখানকার লোকেরা এখানে এখানের এলাকার লোকেরা বিভিন্ন বড়ো বড়ো ফুল কিনবা বড়ো সবজি নিয়ে গিয়ে ওখানে প্রদর্শনী করায় এমনকি ওখানে প্রাইজের ব্যবস্থা আছে যে যারা প্রদর্শনী যার সবজি কিনবা যার ফুল সবথেকে সুন্দর হয় যার প্রদর্শনী সবথেকে সুন্দর হয় তাকে প্রাইজ দেওয়া হয়